মাছ ধরা পেশা মাছ ধরা পেশা বলতে কী বলে মাছ ধরা পেশা বলতে আমরা হচ্ছে গিয়ে হয়তো হয়তো বাবারা মাছ জাল ফেললো পুকুরেতে মাছ ধরল মাছ ধরলো বাড়ি নিয়ে এলো এগুলো দেখতে দেখতে আমাদেরও ভালো লাগলো আমরা সাথে গেলাম মাছ ধরতে গেলাম মাছ ধরলাম বাবাদের সাথে মাছ ধরতে পুকুরে নামলাম একটু বাবা জাল ফেলছে আমরা যেয়ে একটু ঘা দিলাম প্রচুর মাছ হয়ে গেলো মাছ হলো যখন মাছ হয় না সেটা কী ব্যাপার মাছ হয় না তখন কী করলাম একটু আটা দিলাম বা একটু গুঁড়ো দিলাম দিলে সেখানে জাল ফেললো সেখানে মাছ হলো এই হচ্ছে আমাদের ভালো লাগলো এটাই আমাদের পেশা সরকার সরকার আমাদের কী সহযোগিতা করবে সরকার আমাদেরকে কিছু দেয় তা আমরা সহযোগিতা বলতে কী আমাদের এখানে খাল নেই নদী নেই শুধু পুকুর আর পুকুর একদিন কুটুমবাড়ি গেলাম দেখলাম নদীতে মানুষ মাছ ধরছে খুব সুন্দর লাগছিলো ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা আমাদের ভালো লাগলো খুব সুন্দর লাগছিলো ওখানে বসে বসে আমরা দেখছিলাম নদীতে নদীর কানা ধরে ধরে সব জাল ফেলছে বা খাবলা জাল বা ছোটো মশারি ঘিরে কী সুন্দর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে কতটা মাছ হলো এই মাছগুলো দেখতে খুব ভালো লাগলো মাছ দেখতে ভালো লেগে কী হবে এবারে ওখানে তাদের চলে এলাম এসে বাড়ি এলাম বাড়িতে এসে দেখলাম বাড়িতে কিছু রান্নার নেই মাছ দরকার বাবাকে বললাম বাবা বললো তুমি ধরো আমি গেলাম গিয়ে একটা ছিপ নিয়ে গেলাম ছিপ একটুকুনি আটা ছেেনে ছিপটা সাথে নিয়ে গেলাম গিয়ে পুকুরে ফেললাম ফেলে দিয়ে খুব সুন্দর মানে ঘা করছে মাছগুলো এসব দিতে না দিতে কী সুন্দর টুপ করে একটা মাছ উঠে গেলো খুব ভালো লাগলো আবার ফের দিলাম ছিপটা ফেলে নিচে একটু আটা মুখ মানে ছি এতে দিয়ে ছিপে দিয়ে বড়শিতে লাগিয়ে আর ছিপটা ফেলে দিলাম মাছ হলো সেই মাছটা ফের আবার একটা মাছ উঠলো বাবাকে বললো কটা মাছ হয়েছে দুটো বাহ খুব সুন্দর মাছ হয়েছে তো এতক্ষণ জাল ফেলে ফেলে মাছ হলো না এত ভাল দুটো মাছ হয়ে গেলো আমার মা খুব ভালো মেয়ে মাছটা খুব সুন্দর লেগেছে তুমি রান্না করো তাড়াতাড়ি খাবো এরকমভাবে বললাম বলে মাছটা খেলাম আবার হয়তো কোনোদিন প্রয়োজন পড়লো আবার বাবা বললো আমি মাছ ফেলবো না তোমার হাতে খুব সুন্দর মাছ হয়েছে তুমি জাল ফেলতে যাও এইভাবে হয়তো শিখেছি সহযোগিতার কারণে এইভাবে শিখেছি মাছ ধরাটাই